আমি কিছু খাবার অর্ডার করেছিলাম তার মধ্যে আমি কিছু খা ভুল অর্ডার করেছি সেগুলো বাদ দিতে চাই আমার অর্ডারের মধ্যে ভাত ডাল সবজি বিরিয়ানি মোগলাই মটন চিকেন এর মধ্যে আমি বিরিয়ানি আর মটন বাদ দিতে চাই এগুলো বাদ দিয়ে এর সঙ্গে আপনি সন্দেশ পানীয় যোগ করে দিন